ভাষা হল মনের ভাব প্রকাশের একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অপরের সাথে নিজের মনের ভাবটা আদানপ্রদান করে থাকি বাংলা ভাষা কীভাবে এসেছে এটা জানতে গেলে এর একটা অনেক বড়ো এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন ভাষা ভাষা বলতে গেলে মানে ঠোঁটের মাধ্যমে বলতে হতো এখন ধীরে ধীরে ওটা অনেক পরিবর্তন হয়েছে যেরকম বাংলা আগে আগে আমরা বাংলা ভাষার মধ্যে অনেক ইংরেজি ওয়ার্ড হিন্দি ওয়ার্ড দেয় কিন্তু আগে এইভাবে হতো না বাংলা ভাষা ধীরে ধীরে ডেভেলপ করতে করতে আজকে এমন একটা পর্যায় চলে গেছে যার মধ্যে অনেক ওয়ার্ড চলে এসছে প্রথম দিকে এভাবে ছিল না সময়ের সাথে সাথে একটা বিশেষ বিপুল পরিমাণে পরিবর্তন হয়েছে অঞ্চল বেসিসে এটা পরিবর্তন হয়েছে এক অঞ্চলের মানুষ বাংলা ভাষার টান আলাদা রয়েছে অন্য অঞ্চলের একটা মানুষের ভাষার টান অন্য রকম রয়েছে এইভাবে বিকাশ করতে করতে বাংলা ভাষা আজকে একটা বড়ো পরিবর্তনেই চলে এসছে বাংলা ভাষায় বাংলা ওয়ার্ড থাকতেও প্রচুর ওয়ার্ড আছে যেগুলো ইংলিশ ওয়ার্ড ইংলিশ ট্রান্সলেট ডিকশনারিতে ইউজ হয়